আমি সূর্য মন্ডল বর্তমানে আমি যে কাজের সাথে যুক্ত সেখানে প্রতিদিন নানান বয়েসের মানুষের সাথে পরিচয় হয় এবং তাদের সাথে চলতে হয় তার মধ্যে বিশেষ পার্থক্য দেখা যায় তরুণ সমাজ ও বয়স্ক সমাজের মধ্যে তরুণ সমাজ এবং বয়স্ক সমাজের মধ্যে নানান পার্থক্য দেখা যায় তরুণ সমাজের মধ্যে ধৈর্য অনেক কম তার তুলনায় বয়স্কদের ধৈর্য অনেক বেশি তরুণ সমাজ সাধারণত চঞ্চল প্রকৃতির বয়স্ক সমাজ স্থির প্রকৃতির এদের মধ্যে কিছু ভালো দিক আছে এবং খারাপ দিকও আছে আস্তে আস্তে মানুষ কাজ যেভাবে উন্নত হচ্ছে তরুণরা যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে কিন্তু বয়স্ক গোষ্ঠীর মানুষেরা তাদের পুরনো চিন্তাভাবনার সাথে থাকতে ভালোবাসে এই কারণে প্রায়শই তরুণ এবং বয়স্ক সমাজের মতামতের তর্ক হয় যেমন অল্প বয়েসের ছেলেমেয়েরা তাড়াতাড়ি বিয়ে করতে চায় না কিন্তু বয়স্কদের মতামত তাদেরকে তাড়াতাড়ি বিয়ে করা উচিত মেয়েদের জন্য বয়স্কদের চিন্তাভাবনা পুরনো যুগের মতোই রয়েছে কিন্তু বর্তমানে মেয়েরা এখন অনেকটাই এগিয়ে গেছে বয়স্করা অনেক কুসংস্কার মেনে চলে তার জন্যও অনেক ক্ষতি হয়ে যায় কিন্তু যুবসমাজ এসব মেনে চলে না তাই নতুন যুগ উন্নত করার চেষ্টা করে